আমি সকাল ছটায় ওঠে রাগ রাগ প্র্যাকটিস করি এবং তার মধ্যে আছে ভৈরব আশাবড়ি কাহারবা এই ইত্যাদি দাদরা এইসব রাগ আমি ব্যবহার প্র্যাকটিস করি ভোরবেলা এর ফলে গলার যে কম্পন সৃষ্টি হয় তার জন্য গলা খুবই শার্প হয় গলা আরও মিষ্টি মধুর তৈরি হয় এবং আমি ডেলি প্রায় এক ঘন্টা ধরে প্র্যাকটিস করি সারাদিনে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বিভিন্ন ক্লাসিক সব রকমই গানে আমি পছন্দ করি কিন্তু যে সেসব গান আমি বেশি পছন্দ করি বিশেষ করে ক্লাসিক্যাল গানগুলো যেগুলোতে গলার কম্পনশীল কাজকর্ম বেশি থাকে যার জন্য আরও বেশি রকমের গলা হাই নোটে যেতে পারে গলা উচ্চস্বরযুক্ত হয় এবং গলা আরও মিষ্টিও পরিমাণের হয় এবং আমি খাওয়া এবং শুধুমাত্র এই নয় আমি গানের জন্য তার আগে আমি নর্মাল স্বরগম প্র্যাকটিস করি বিভিন্ন ধরনের খেয়াল গাই নর্মাল সারেগামাপা ও করি